হ্যাঁ আলপনা স্টোর বলছেন আমি আপনি আমাকে চিনবেন না আমি বর্ধমান থেকে বলছি বলছি যে আপনার একজনের কাছ থেকে খুব প্রশংসা শুনলাম বা আপনার কাছে খুব সুন্দর পোড়ামাটির জিনিস এবং বাঁশের বা কাঠের তৈরি জিনিস পাওয়া যায় শুনলাম আমার একটা আমার একটা ছোটো দোকান আছে আর কি আমি তাহলে সেখানে এনে রাখতাম আর কি রাখতাম কিনে আনতাম আপনার কাছ থেকে আর কি তাহলে কিরকম কি দামের পাওয়া যাচ্ছে বা একসঙ্গে কতটা কি কিনলে কিরকম দাম নেবেন সেইটা সম্বন্ধে একটু জানতাম আর কি

আচ্ছা ওখানে পোড়ামাটির কি কি জিনিস পাওয়া যায় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি ম্যাডাম ওখান থেকে ধরুন আমি তো আর জিনিস কিনে আনতে যাবো না আমি ধরুন একসঙ্গে অনেকগুলো জিনিস কিনলাম তখন কি আপনি কিছু ছাড় দেবেন বা ওগুলোর দাম কিরকম হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম আপনারা তাহলে ওইখানে হাতেই বানান তাই তো সব

ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন আমি দু একদিনের মধ্যে আমি তাহলে সবকিছু জোগাড় করে তা হলেও হাজার দশেক টাকা নিয়ে গেলেও তো মাল কিছু আসবে তো এনে রাখবো রেখে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আমি তাহলে দু একদিনের মধ্যে যাবো